প্রিয় সিনেমা বলতে শোলের কথাই যদি বলি শোলে সি এমন একটি সিনেমা যেটা প্রচণ্ডভাবে সাড়া ফেলে দিয়েছিলো পুরো ভারতবর্ষে এবং বাইরেও চলেছিলো শোলে যে গল্প আছে সে গল্পটা সত্যি একটা একটু অন্য অন্য রকম গল্প ছিল পুরনো দিনে যেভাবে চলত পুরানো দিনে যে যারা চুরি দুর্নীতি করতো যারা ডাকাতি করতো তাদের যে একটা পার্ট মানে যে তাদের যে একটা তুলে দেওয়া তুলে ধরা হয়েছে যে অংশটা সেটা খুবই জনপ্রিয় হয়েছিলো আর শোলেতে এইভাবে পুরনো দিনের যে বেশ কিছু স্মৃতি যেগুলো সেগুলো বেশ তুলে ধরা হয়েছে শোলে গল্পও যেরকম শোলেতে সেরকম গান এবং অ্যাকশান যেগুলো ক দেখানো হয়েছে সেগুলো খুব রীতিমত একদম বাস্তব তো সেইভাবে দেখতে গেলে শোলেটা খুবই একটা জনপ্রিয় ছি সিনেমা ছিল যেটা বর্তমানেও জনপ্রিয় আছে বর্তমানেও আমরা টিভিতে শোলে দিলে আমরা কিছুটা হলেও দেখতে চে চেষ্টা করি আসলে সিনেমায় যে অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তারাও সেই সময় সত্যি দারুণ অভিনয় করে গেছেন সেটাও দেখার মতো যারা শোলে যে কমেডি করেছে তারাও কিন্তু সেই কমেডিগুলোও কিন্তু দুর্ধর্ষ কমেডি করে গেছে শোলে যে অভিনেতাগুলো ছিলেন যেমন অমিতাভ ধর্মেন্দ্র হেমা মালিনী বা আরো সঞ্জীব কুমার এরা যে ছিলেন বলতে গেলে আমজাদ খান যে অভিনয় করে গেছেন যে ডায়লগ দিয়ে গেছেন সেগুলো এখনোও জনপ্রিয় যার ফলে শোলে সত্যিই খুব একটা ভালো সিনেমা তৈরি হয়েছিলো